বাংলায় বিভিন্ন ঋতুর সমাহার এই সমস্ত ঋতু বৈচিত্রের কারণে আমরা এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারি বাংলায় হয় বাংলায় ছটি ঋতু এই ছটি ঋতুতে বিভিন্ন ধরনের বিভিন্ন অবস্থা দেখা যায় এই যেমন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে প্রচুর প্রচুর রোদের প্রচুর দাবদাহ থাকে গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফল হয় গ্রীষ্ম গ্রীষ্মের সময় স্কুল ছুটি থাকে ইত্যাদি ইত্যাদি এই সময় গ্রীষ্মের ছুটিতে আমার বাড়িতে পাঁপড় তৈরি করা হয় আমি সেই কাজে আর সেই পাঁপড় তৈরি করেন আমার ঠাকুমা আমি আমার ঠাকুমাকে সেই কাজে সাহায্য করি সাহায্য করি এই পাঁপড়গুলি বানানো হলে আমি সেগুলি রোদে শুকোতে দিই আবার সেগুলো শুকনো হয়ে গেলে তুলে নিয়ে আসি এরপর গ্রীষ্মের গ্রীষ্মে স্কুল ছুটি পড়লে আমি আমার মামার বাড়ি পিসির বাড়ি ইত্যাদি ঘুরতে যাই সেখানে আমার দাদা দিদিদের সাথে খুব মজা করি আনন্দ করি বেশ কয়েক দিন বেশ কয়েক দিন কাটাই এরপর দুপুর গ্রীষ্মে একটু রোদ কমলে দুপুরবেলা খেলতে দুপুরবেলা খেলতে যাই তারপর তারপর হচ্ছে বাগানে যাই গাছ থেকে আম পেড়ে কাঁচা আম খাই এরপর গ্রীষ্ম গ্রীষ্মের পর আসে বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে আমি বৃষ্টিতে বৃষ্টিতে ভিজি এবং বর্ষার সাময়িক চারিদিকে বন চারদিকে বন্যা হয়ে যায় বর্ষার সময় অনেকেই মাছ ধরে আমার এগুলো খুব ভালো লাগে এরপর আমার সবচেয়ে প্রিয় সময় হল এই শীতকাল শীতকালে শীতকালে খুব শীতকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে শীতকালে আমি রোদে বসি আমার রোদে বসতে খুব ভালো লাগে শীতে আগুন পোহাতে খুব ভালো লাগে এছাড়াও শীতকালে বিভিন্ন রকমের শাক সবজি হয় এই শাক সবজি শাক সবজিগুলো শরীরের পক্ষে খুবই খুবই পুষ্টিকর এই কারণে শীতকাল আমার খুব প্রিয় শীতকালে শীতকালে যে লেবু পাওয়া যায় এই লেবু আমার খুব প্রিয় খাবার প্রিয় একটা ফল এছাড়াও শীতকালে শীতে শীতের সকালে গরম চা শীতের সকালে গরম গরম চা খাওয়া আর নাস্তা করা ইত্যাদি শীত বা নাস্তা করা রোদে বসে ফল খাওয়া আর এ ছাড়া রোদের মধ্যে আমি ছাদে রোদে পড়তে বসা এই সমস্ত ইত্যাদি ঘটনা শীতকালে আমার সাথে হয়ে শীতকালে আমার সাথে হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ঋতু রয়েছে বিভিন্ন ঋতুতে শীতকালে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম উৎসব হয় এ যেমন শরৎকালে দুর্গা পুজো হয় এছাড়াও কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো নানা রকম ঋতু রঙ্গময়তার সঙ্গে মিলিয়ে এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবনে ঘটে থাকে তাই এই ঋতু ঋতু চক্রের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আনন্দ উপভোগ করি ওই ঋতুর মাধ্যমে আমরা খুবই খুবই আনন্দ পাই